হ্যাঁ আমার নিকট নিকটবর্তী যে ধর্মীয় স্থান আছে আমাদের এখানে খুব সুন্দর একটা আমাদের এখানে মাজার আছে সেই মাজারে আমরা সকলেই যাই বলতে গেলে চলে সবাই খুব ওই মাজারটা খুব জাগ্রত মাজার যা যে যা মনের কামনা সেখানে গিয়ে বলে তার অবশ্যই অবশ্যই সেটা পূরণ হয় আমরা যতটা দেখেছি আর কি আর যেটা আছে আমরা ওখানে যাই গিয়ে যে যার মনের কামনা বলে একটা করে ফুল ভাসায় বা যা হোক কিছু করে আসি এলে তার কিছুদিন পরে সে আশাটা তার পূরণ হয়ে যায় এই আর কি আমাদের এখানে সকলেই যাই আমার আত্মীয় স্বজন বি বিভিন্ন রকম দূর দূর দূরান্তর জায়গায় থেকে ওরা আসেই এসে ঘুরে ঘুরে যায় আমাদের এই মাজার থেকে এবং বিভিন্ন ধরনের ধর্মেও ধর্ম আছে যেটা হিন্দু ধর্ম আছে আবার খ্রিস্টান ধর্ম আছে তারাও এসে ঘুরে ঘুরে যায় আমাদের এই মসজিদ ওই মাজার থেকে তারা ঘুরে ঘুরে যায় তা তাদেরও খুবই ভালো লাগে এই আর যেটা আছে কতবার গিয়েছি বলতে পারবো না বাড়ির কাছাকাছি মাজার তো আমরা অনেকবারই যাই যখন মনে হয় তখন যাই আমরা কোনো বিপদ আপদ যা কিছু হোক না কেন আমরা ওখানে যাই গিয়ে আমরা মনের কামনা বলি এবং প্রায়ই যাই বলতে গেলে হয় আমরা কতবার এটা মানে গুণে বলতে পারবো না যে আমরা কতবার যাই আমরা যাই সব সমময় যাই তবে কতবার গিয়েছি আমরা এটা বলতে পারবো না